আপনাদের এখানে মালিক কে আমাদের এখানে খাওয়ার অসুবিধা আছে হ্যাঁ টেবিলটা পরিষ্কার নেই বসার চেয়ারটা নোংরা খাওয়ার খাবারের ধরনটা ভালো না কিন্তু এরকমভাবে তো হোটেলে এরকমভাবে খাবার দাবার তো এরকম করলে হবে না ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে দাদা আপনাদের এখানে স্টাফরা হাতে স্যানিটাইজারও ব্যবহার করে না পরিষ্কার মানে হাতগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকভাবে পরিষ্কার করে না খাবার দিতে আসলে টেবিলটাও টেবিলেট পরিষ্কার করে না টেবিলটাও নোংরা থাকে এরকমভাবে হোটেল চালাবেন না ঠিকঠাকভাবে চালাবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে মানুষেরও কোনো অসুবিধা না হয় স্বাস্থ্যের দিকেও লক্ষ্য রাখবেন ঠিক আছে ও তাহলে খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবেন